আমি ফুড প্লাজা রেস্তোরাঁ থেকে এক প্লেট ফ্রাইড রাইস এবং এক প্লেট চিলি চিকেন তুলবি নডিহা ঠিকানাতে অর্ডার করতে চাই